হ্যালো হ্যাঁ আমি পুরুলিয়া থেকে বলছিলাম আমি ওই আসলে বাড়িতে একটু ব্যবসা করি জামা কাপড়ের তো আমি শুনলাম যে আদ্রাতে আপনারা একটা হোলসেল নতুন বাজার খুলেছেন তো আমি চাইছিলাম পুজোর আগে যদি কিছু মাল তুলতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা কোন সময়টা গেলে সুবিধা হবে বলুন তো কারণ আমার বেশ কিছু মাল তোলার আছে হ্যাঁ হ্যাঁ সেই জন্যই আচ্ছা রবিবার দেখে যাব না যে কোনদিন গেলেই হবে

হ্যাঁ সেটার জন্যই আমি যাচ্ছিলাম আর একটা কথা জানার ছিল যে ধরুন অনেকটা মাল কেনার পর এবার সেটাকে আমি তো একার পক্ষে ওটাকে নিয়ে আসা তো সম্ভব না তো আপনাদের কি সেরকম কোন ব্যবস্থা আছে আচ্ছা ধন্যবাদ তাহলে আমি হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তাহলে আমি যাওয়ার আগে আপনাকে একবার ফোনে যোগাযোগ করে চলে যাবো কেমন দেখুন আমি বিশেষ করে পুজোর সামনে তো পুজোকে মাথায় রেখে জামা কাপড় কিনবো সেক্ষেত্রে ভালো ভালো জামা কাপড়ই কিনব সব সময় পরার জন্য নয় পুজোর জন্যই কিনব কুর্তি সুটপিস শাড়ি সায়া ব্লাউজ এই সমস্ত জিনিস আমি নিতে চাইছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আপনার সাথে ফোনে যোগাযোগ করে নেব ধন্যবাদ